হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন কী দরকার কীরকম জুতো কি লাগবে দেখুন আমাদের দোকানে এখানে অনেক ধরনের জুতো পাওয়া যায় এবারে যদি আপনি বলেন যে নিউ মডেলের বা নতুন ধরনের জুতো নেবেন তো সেটাও পাওয়া যাবে কারণ আমাদের কালকে মাল নেমেছে নতুন জুতোও পাওয়া যাবে এবং পুরনো মডেলও পাওয়া যাবে এবারে আপনি কোন জুতো নেবেন সেটা এবারে আপনার উপর ডিপেন্ড করছে হিল তোলা নেবেন না এবারে কীরকম নেবেন আপনি তো দুতিন জোড়া জুতো নেবেন বলছেন এবারে বলুন আপনি কীরকম নেবেন হ্যাঁ এবার দেখুন আপনি যে বলছেন একটু মানে যাতে স্লিপ টিপ খেয়ে না পড়ে যান সেরকম জুতো আছে স্পঞ্জের জুতো আছে সেটা নিলেও হবে স্পঞ্জের জুতো নিলে একটু দাম পড়বে একটু বেশি দাম হবে আর হিল তোলা আরে এগুলো তো একটু ভালো কোয়ালিটির বেশি দিন টেকসই যাতে বেশি দিন টেকসই হয় সেরকম নিতে গেলে একটু দাম পড়বে এবারে আপনি ভাবুন কীরকম নেবেন

এবারে এবারে আপনি যদি ভালো কোম্পানির নিতে চান অজন্তা এরকম নানা ধরনের কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি ভালো কোম্পানির নিতে গেলে একটু দাম পড়বে ওই সাতশো আটশো পড়বে এক জোড়াতে এবারে আপনি যদি যদি ভালো কোম্পানির না নেন তাহলে আপনার তিনশো চারশোর মধ্যে চলে আসবে এবারে আপনি কীরকম নেবেন বলুন ভালো কোম্পানির যদি নিতে চান তাহলে তো দাম আসবে বললামই তো আমি তো দোকানে থাকব আজকে বিকেলে থাকব যদি আপনি বিকেলে আসতে পারেন তাহলে খুবই ভালো হয় আর কি তাহলে একটু ভালো কোম্পানির দেখিয়ে দিতাম দিয়ে আপনি তার পরের দিন এসেও নিয়ে যেতে পারেন

হুম এখন হ্যাঁ এখনও আছি হ্যাঁ এখন আসলেও হবে ঠিক আছে হ্যাঁ আপনি আসুন এখানে এসেই তাহলে কথা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে